কাছাকাছি নগর বা শহর রাজ্য ভ্রমণ করার সমায় আমার নিরাপত্তাস সংক্রান্ত উদ্বেগ উদ্বেগের সম্মুখীন হয়েছি কারণ যখন আমি বকখালিতে গেছিলাম সেখানে ভালোই সব ছিলো কিন্তু যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন রাস্তাঘাটটা ঠিকঠাকই ছিলো কিন্তু সেখানে লাইটের প্রবলেমটা বেশি ছিলো কারণ সেখানে বে বেশি আলো ছিলো না এবার কিছ কিছু কিছু লাইট খারাপও ছিল যেখানে যাতাযাইতের অনেক প্রব্লেম হয়েছিলো এবার অনেক জায়গায় যেমন রাত্রিরের ব্যা দশটার পরে বেরোলে অনেক জায়গায় গাড়ি পাওয়া যায় না সেখানে যদি দশটার পর থেকেও যদি গাড়ি অ্যাবেলেবেল থাকে সেটাও একটু সুযোগ মানে সুযোগ সুবিধা আমাদের ভালো হয় আর বকখালিতে রাস্তাগুলো এমন ছিলো যে যে যেতে যেতে খুব প্রবলেম হতো আর লাইটগুলোর জন্যও অনেকেরই প্রবলেম হতো এইগুলো যদি একটু ঠিকঠাক থাকে তাহলে একটু নিরাপত্তার দিক দিয়ে ঠিক থাকে